আমার পছন্দের সবথেকে ভালো ফুল হল গোলাপ আমি যে সমস্ত গোলাপগুলো লাগিয়েছি সেগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে এবং সুন্দর ফুল হয় এই ফুল হওয়ার কারণে এর পিছনে কারণ আছে আমি যে এলাকাটাতে যে যেটুকু অংশে এই গোলাপের চারা লাগিয়েছি সেই চারাটা বাইরে থেকে মাটি এনে প্রথমত ওই জায়গাটাকে ভরাট করেছি দ্বিতীয়ত হচ্ছে আমি কোন কেমিক্যাল সার ওই গাছগুলোতে দিইনি সমস্ত ছাদ আমার জৈব সার এবং পোকামাকড় এইসবের হাত থেকে আমি রক্ষা করি নিয়মিত পরিচর্যা করি ওষুধ টষুধ দিই এর ফলেই এই গাছগুলো আমার বেড়ে উঠেছে এবং সুন্দর ফুল দেয়